আমি গত সাতদিন আগে চ্যাটার্জি ট্রাভেল এজেন্সির একটি গাড়িতে দুর্গাপুর থেকে আসানসোল দুর্গাপুর থেকে কলকাতা গিয়েছিলাম গাড়ির চালক ছিলেন মহেশ আগামীকাল আমি ওই মহেশের গাড়িতে আসানসোল থেকে ধানবাদ যেতে চাই আমাকে ওই গাড়িতে ওই গাড়িটা বুক করে দিন